আমি কূপ থেকে জল তুলতাম আমি আগে কখনও কূপ দেখিনি তারপরে আমি যখন কূপটা দেখলাম আমার বিয়ের পরে আমার শ্বশুরবাড়িতে আছে আমি যখন দেখলাম দেখি কি ফার্স্ট সবাই জল তোলে যে বালতি হয় না বালতিটা দ দড়ি বাঁধা থাকে ঠিক আছে ওই বালতিটাকে নিচে কূপের মধ্যে ফেলতে হয় ফেলার পরে ওখানে ওই ফেলার পরে বালতিটা জল ভর্তি হয়ে যায় আর দড়িটা টানলে দেখলাম বালতিতে জল চলে আসে এবার ওই জলটা গামলিতে ভরে নিতে হয় এইভাবে কূপ থেকে জল তুলতাম আগে এটা বুঝতাম না তারপরে এখানে এসে দেখার পরে সব কিছু মানে হয়ে গেছে তখন নিজেও পারি ওটা করতে বা ওইভাবে জল তুলে স্নান করা বাসন মাজার বাথরুম সবকিছু ওই জল থেকেই হতো এবার ওই জলটা তুলে আমি স্নান করতাম বাসন মাজতাম এমনকি বাড়ির কাপড় কাচা আরও প্রচুর মানে ওই জলটা সব কিছুতেই ব্যবহার করতাম তারপরে একদিন আমার হাজব্যান্ড বাড়ি আসলো প্রচুর আমার হাতে ব্যথা আমার জল তুলতে পারছে না আমার হাজব্যান্ড একটা জব করে ও ঠিকঠাকভাবে বাড়িতেও থাকতে পারে না সে সকালে বেরিয়ে যায় রাতে আসে ত সেইভাবে ও মানে আমাকে টাইম দিতেও পারে না বা ফ্যাম বাড়িতেও টাইম দিতে পারে না জল তোলা নিয়ে প্রচুর একটা প্রবলেম হয় তারপরে আমরা দুজন মিলে ভাবলাম বাড়িতে বা চিন্তা ভাবনা করলাম যে কীভাবে জলটাকে বাথরুমে আনতে পারবো বা বাড়ির ভিতরে আনতে পারবো কূপ থেকে এবার এটা আলোচনা করার পরে এটা ভাবলাম যে বৈদ্যুতিক মোটর পাইপ দিয়েও তো জলটাকে আমরা তুলে আনতে পারি কূপ থেকে তারপরে আলোচনা করার পরে বলছে ঠিক আছে দেখছি এবার একদিন ও ওই বৈদ্যুতিক পাইপ যেগুলো ডেলিভারি পাইপ হয় না ওই পাইপগুলো কিনে আনলো আর তারপরে একটা মোটরও নিয়ে আসলো ওর সঙ্গে এবার ওটা মোটরটা ওই কুয়ো মানে কূপ যে কুয়া যেগুলো বলে ওগুলোতে দিল দেওয়ার পরে কারেন্টের লাইনের সঙ্গে যে মোটরটা ফিক্সড করলো কীভাবে করলো ওটা আমার হাজব্যান্ডই করেছে এবার করার পরে আমি যখন বাথরুমে বলছি কি জলটা ডেলিভারি পাইপ দিয়ে বাথরুমে নিয়ে আসছি তোমাকে আর জল বইতে হবে না কূপ থেকে আর ঠিক আছে এবার তারপরে দেখলাম কারেন্টে যে সুইচটা মারলাম সে দেখলাম বাথরুমে জল চলে আসছে আমি তো খুবই খুশি দেখার পরে কেননা আমি এটা মানে কি আমার সেই জল ব কূপ থেকে তুলতে হচ্ছে না বালতি থেকে আবার ওখানেই বাসন মাজতে হবে ওখান থেকেই নিয়ে আসতে আবার পায়খানা বাথরুমের জল তুলতে আমার না প্রচুর কষ্ট হতো এবার যখন জলটা আমি বাথরুমে পেয়ে যাচ্ছি আমার সব স্নান বাথরুমের জল তারপরে বাসন মাজা আমার কোনো প্রবলেমই হচ্ছে না আমি তো খুব খুশি তারপরে একটা মানে কী বলবো প্রচুর খুশি হয়েছিলাম আমি এইভাবে ডেলিভারি পাইপ দিয়ে কুয়া থেকে জল তুলে আনি এনে ওই জলেই সব কিছু হয় এবার ওই জল নিয়ে আমরা স্নান ট্নান সবই করি আমারও আর কোনো কষ্ট হয় না এবার আমার হাজব্যান্ডও আমরা পরে মানে দেরিতে আসলেও বা ফ্যামিলিতে সময় না দিতে পারলেও প্রবলেম হয় না এবার এটাতে ভালো হয়েছে এবার আমাদের বাড়িতে লোকজন আত্মীয় স্বজন যে আসুক না কেন সবাই ওই জলে আমরা স্নান করি আর আমারও খুব মানে ভালো হয়েছে কূপ থেকে যে জল তোলা যে প্রেশারটা হাতের বা ওই বালতিটা টেনে যেভাবে জলটা তুলতে হতো ওটা আর করতে হয় না এই বৈদ্যুতিক যে ডেলিভারি পাইপের যে এটা হয়েছে না এটা দেখে আমি খুব খুব খুব ভালো আছি কেননা এই যে পাইপ দিয়ে যে জলটা আমাকে তুল মানে মোটর লাইন করে কি ডেলিভারি পাইপ দিয়ে যে জলটা আনছে এটা তো আমাকে আর হাত মানে ভালোভাবে কি বইতে হচ্ছে না বা কিছু এটা আমি যেখানকার জিনিস সেখানেই পাচ্ছি বাথরুমে বাথরুমে যখন জলটা আসছে সেখান থেকে নিয়ে আমি স্নান বাসন মাজা কাপড় কাচা সব কিছুই করতে পারছি তারপরে সব কিছুই সমস্যার সমাধান হয়ে গেছে এখান থেকে জলটা আসার পরে এই যে বৈদ্যুতিক পাইপটা এইটা করে না খুব খুব ভালো হয়েছে এই পাইপের এটা খুবই ভালো হয়েছে আমি তো বলবো সবাই এটাই করবো যে কুয়া থেকে জল তোলা বা কূপ থেকে জল তোলা যে কষ্ট তার থেকে খুবই ভালো এই বৈদ্যুতিক পাইপ দিয়ে জল তোলা এই জলটা তুললে তোমার কোনো প্রবলেম হবে না নিজের শরীলেরও কোনো প্রবলেম হবে না বা যে কষ্টটাও কম হবে এই যে ডেলিভারি পাইপটা তুমি কুয়াতে দিয়ে দিলে আমি যেটা দেখলাম আমার হাজব্যান্ড যেটা করেছে কুয়াতে ডেলিভারি পাইপটা দিয়ে দিল তারপরে কারেন্টের সঙ্গে মোটর ফোটর কিনে এনেছে কারেন্টের সঙ্গে ফিক্স মানে লাইনটা ঠিক করে প্লাগ গুঁজে দিয়ে একটা সুইচ মেরে দিলে জলটা পুরো বাথরুমে চলে আসছে আমার তো ওটা দেখে খুবই খুশি আমি আর আমার তো ভালোও লেগেছে খুব আমি চাই এটা সবাই করুক কেননা এটা করলে সবারই প্রবলেম সলভ হয়ে যাবে আমি তো করে খুব মানে ভালো আছি বা আমার নিজেরও কোনো কষ্ট হচ্ছে না জল আনতে বা জল তুলতে এটা খুবই ভালো একটা পদ্ধতি আগে যদি এটা ভাবতাম যে ডেলিভারি পাইপ দিয়ে জল তোলা যায় তাহলে এটা অনেক দিন আগেই করতাম এতটা কষ্ট করতে হতো না আমাকে এটা করার পর আমি খুব খুব ভালো আছি আমি বলবো এটা তোমরা সবাই করো বন্ধু আমি এই জন্য তোমার সঙ্গে বলছি এটা শেয়ার করছি বা বলছি এটা করার জন্য সবাইকে আমি অনুরোধ করছি